আমি গাছপালার মধ্যে পছন্দ করি কারি পাতার গাছ তুলসী পাতার গাছ নিম পাতার গাছ এগুলি কারণ কারি পাতাটি আমার রান্নায় অনেক কাজে লাগে তুলসী পাতাটি হচ্ছে একটা ভেষজ আর নিম পাতাটা তো ঘরের অনেক কাজেই লাগে আর লতা গাছের মধ্যে আমার কাছে আছে কুমড়ো গাছ লাউ গাছ উচ্ছে গাছ এগুলি